পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্র স্থানীয় অর্থনীতির উন্নয়নে খুব ভালোই অবদান রাখে এখনকার সময়ে যেটা দেখতে পাই বিভিন্ন ইউটিউবরা ইউটিউবাররা বা যারা ওই সারাক্ষণ হ্যালো গাইজ হ্যালো গাইজ বলে যারা ফেসবুকে ইউটিউবে ব্লগ করে তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এমন কিছু জায়গা যা সাধারণ মানুষ জানতো না এবং তাদের ভিডিওর ফলে তাদের বিভিন্ন রকমের রিভিউয়ের ফলে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে সেই জায়গাটা কোথায় কোন লোকেশানে কোন জায়গায় কোন রাস্তা দিয়ে যেতে হবে খরচা কেমন পড়বে কতটা কাছাকাছি এইসবগুলো সমস্ত মানুষজন জেনে যায় যার ফলে সেখানে সাধারণ মানুষের ভিড় আরও বাড়তে থাকে এর ফলে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হচ্ছে তাছাড়া যে যাদের হোটেল আছে তাদের তো ভালোই আয় হয় উন্নতি হয় আর আর যেটা দেখা যায় যারা ব্যবসা করে যেমন পোলট্রি ব্যবসা অনেকে মাছ ব্যবসা করে পুকুরে অনেকে কাপড় ব্যবসা বিভিন্ন রকমের ধূপকাঠি বানায় বিভিন্ন ছোটোখাটো শিল্পগুলো আছে বিভিন্ন রকমের হস্তশিল্প আছে সেলাই আছে এগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন এগুলো ভালোই অবদান রাখে বলে মনে হয় তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার যা যা খারাপ ব্যবহার করছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যা খারাপ দিনকাল এনেছে তাতে পশ্চিমবঙ্গের উন্নতি হওয়াটা খুব মুশকিল তবুও পশ্চিমবঙ্গের উন্নয়নে পর্যটন শিল্প ছাড়াও আরও বিভিন্ন যেসব ছোটোখাটো শিল্পের কথা বললাম বেশ অবদান রাখে বলে আমার মনে হয়